পশুপালনে পশুদের প্রভাবিত করতে পারে এবং এমন রোগ যেগু লো হচ্ছে কি পা ও মুখের রোগ বিশেষ করে ছাগল বা গরুতে এসবগুলো বেশি দেখা যায় এমনকি চর্মরোগও কিন্তু প্রচুরভাবে কিন্তু গরু বা ছাগলের প্রতি কিন্তু প্রভাব ফেলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে একটা রোগ সেটাও কিন্তু প্রচুরই মারাত্মক রোগ তো সে কারণে কি গরু বাছুরদের মুখ তারা ফুলে যায় এবং কী তাদের চামড়াটা ক্রমশ কী ঘা টাইপের হয়ে তো সেখান থেকে কী রক্ত বের হয় এবং ছালটা প্রচুরভাবেই ছিঁড়ে যায় এটা একটা সত্যি একটা গরুর দেখতেও যেমন বিচ্ছিরি হয়ে যায় আর মুখ তো তাদের ফুলে যায় খাবার খাওয়ার খেতে তারা সেভাবে পারে না এটাও কিন্তু একটা রোগ তো এটাকে যদি প্রতিরোধ করা যায় তাহলে কী প্রত্যেক মাসে গরু এবং ছাগলদেরকে কী তাদের যে প্রাণী সংসদ আছে যে প্রাণী চিকিৎসালয় রয়েছে তাতে নিয়ে গিয়ে তাদেরকে কি চেকআপ করা এবং লিমিটের মধ্যে তাদেরকে কি খাবার দেওয়া প্রত্যেকটা মাসে ভিটামিন বা কোনও কোনও এই ক্রিমি জাতীয় কোনও ওষুধ ক্রিমির ওষুধ কিন্তু খাওয়াতে হয় তো সে কারণে অনেকটাই কিন্তু প্রতিরোধ করা যায়